আমার মতে গ্রামীণ জনগোষ্ঠীরর কৃষি শিল্পের উন্নতির জন্য যদি একটু সরকার থেকে ব্যবস্থা নেওয়া যায় তালে কুছ খুবই মানুষরা উপকৃত হয় কারণ গ্রামে অনেক গরিব মানুষ আছে যারা পয়সার অভাবে চাষ বাস করতে পারে না যদি সরকার থেকে কম দামের মাধ্যমে যদি কিছু কৃষি দ্রব্য পেয়ে থাকে কোনো বীজ ধানের বীজ কিম্বা আলুর বীজ তাহলে তাদের চাষ করতে খুব সুবিধা হয় এছাড়াও যদি গ্রামে একটি করে সরকারি মিনি তৈরি দেয়া হয় তাহলে সেই মিনি থেকে জল নিয়ে তাদের চাষ করতে অনেক সুবিধা হবে এছাড়া আরো অনেক কিছুই সরকার থেকে একটু যদি ব্যবস্থা করা যায় যে অনেক শ্রমিকের একটা দল গঠন গঠন করে দিলো যে যারা অল্প পয়সার মধ্যেই কৃষি কাজ করে দেবে তাহলেও অনেকটাই সুবিধা হয়ে থাকে